হ্যাঁ ম্যাডাম আমি পৌলমীর মা বলছি বলছি যে উত্তর চব্বিশ পরগনায় জানুয়ারী ফাস্ট জানুয়ারী যে প্রোগ্রামটা হলো আপনি তো সেখানে ছিলেন তো হ্যাঁ হ্যাঁ তো আপনাকে কেমন লাগলো মানে কি মনে হলো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না এই প্রথম প্রথম তো স্টেজ আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর ওই জন্যেই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে যে কেমন কি করলো আপনি তো যেহেতু ছিলেন বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিকঠাক করল বা পা ধরুন প্রথম প্রথম তো এখন স্টেজ পারফর্মেন্স করছে যে পরবর্তী দিনে আরও ভালো পারবে কি না সেটা আপনিই ভালো বুঝতে পারবেন

আচ্ছা ওহ হ্যাঁ সে তো নিশ্চয়ই কারণ আ হ্যাঁ আপনারা এতদিন ধরে একটা ক্লাস করছেন যে কোন বাচ্চাটা কেমন হবে বা কি হতে পারে একটু বোঝা যায় হ্যাঁ সেটার জন্যই আমার সাথে তো সেদিনকে আপনি চলে গেলেন আর দেখা হলো না হ্যাঁ তারপর

হুম আর এখন কি ওই ক্লাস আপনার ওই রবিবার দিনই ক্লাস হবে না চেঞ্জ করবেন

আরও অন্যান্য হ্যাঁ হ্যাঁ আর নাহলে ওই ও সামনে একটা অনুষ্ঠান আছে যদি তার আগে হচ্ছে আপনি ওই সপ্তাহে একটার জায়গায় দুটো ক্লাস করতে পারেন তাহলে ভালো হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না কারণ ওরা তো ধরুন এই মানে শিখছে তাহলে হয়তো আরেকটু বেশি যদি একটু টাইম দিতেন মানে প্রোগ্রামটার আগে বলে বলছি তা হয়তো সপ্তাহে যেদিন আপনার সময় হবে সেরকম গ্রুপে মেসেজ দিয়ে নিলেন তারপর হচ্ছে যে আমরা হচ্ছে সেই রকম টাইম মতো আপনার চলে গেলাম দিয়ে তাহলে হুম একদিন আগে জানিয়ে দিবেন যে কালকে এরকম ডেটে করা হবে ওদের নাচের প্রোগ্রামটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ